হ্যালো হুম

হুম কবে থেকে হচ্ছে এক সপ্তাহ এক সপ্তাহ আগে কি কোথাও পড়ে পড়ে গিয়েছিলেন ঠিক আছে আপনি একটা টাইম করে তাহলে তাড়াতাড়ির মধ্যে একটা এক্স রে করে নিন আর পেন ভালো একটা পেন কিলার খান আর পারলে আমার সাথে দেখা করুন বলে দেবো যে কোন ওষুধ দেখে আমি আমি শুক্রবার দশটা থেকে বারোটা পর্যন্ত বসি সকাল

ঠ না না ঠিক আছে আপনি আমাকে বলে দিয়েছেন আমি বলে দিচ্ছি এখানে আমি এখন ডাক্তার সামনে এখানে আছি বলে দিচ্ছি লিখে নিচ্ছি এটা আপনার নামটা কি ডাউন না হুম ঠিক আছে বলছি লিখে নিচ্ছি ঠিক আছে আপনি তাহলে শুক্রবার দশটা থেকে বারোটার মধ্যে চলে আসবেন বারো নম্বর আপনার নাম আছে হ্যাঁ হুম একটা এক্স রে আপনি আমাদের এখানে দিয়েও করতে পারবেন আর ই চান বাইরে থেকেও করে আনতে পারবেন

না আর ওখানে গরম জলের ভাবটা দেবেন দেখুন ব্যথাটা কমে নাকি হুম গরম জলের ভাবটা দিয়ে দেখুন কেমন থাকেন হুম

হ্যাঁ রাখছি